হ্যাঁ আমি একটা বডি ওয়াশ কিনেছি সেটা হচ্ছে নিভিয়ার বডি ওয়াশ সো বডি ওয়াশটা খুবই ভালো কারণ বডি ওয়াশটা আমি যখন ব্যবহার করি তারপরে যে গা চ্যাট চ্যাটে হওয়ার ব্যাপারটা কিন্তু আর হয় না বা আমার গায়ে ময়লা পুরোপুরিভাবে রিমুভ হয়ে যায় এটা একটি ভালো কোয়ালিটি তো এটা একটা ভালো